হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন

বলুন ড্রাইভার নিয়ে এসছেন এতক্ষণ কোথায় ছিলেন আমার আমার ডেট মেয়ে ছেলে ঠিক আছে মানে তা এটা বলুন আমাদের পেশেন্ট এতো বাড়াবাড়ি আপনার কাছে ফোন করেছি কখন আপনি কেন আসছেন এতোক্ষণ পরে আমাদের তো পেশেন্টের খুব শরীর খারাপ আমরা তো বারবার বললাম আপনি বাড়ির ধারের গাড়িওলা বলে আপনাকে বারবার রিপিট করতে হবে তারপরে আপনি আসবেন আপনি আমি আপনার গাড়িতে যাবো না ঠিক আছে তাহলে আপনি তাহলে ভাড়া স ঠিক আচে ভ্যা লেট হয়েচে কিন্তু আপনি ভাড়া সব সময় বেশি নেন কেন আপনি আমি আপনার গাড়িতে যাবো না আপনি সস সময় ভাড়া বেশি নেন রাতে হোক দিনে হোক আপনি এতো ভাড়া বেশি নেন কেন মেয়েছেলে চালান মানে সব সময় আপনি ভাড়া বেশি নেবেন আপনার গাড়িতে আমরা যাবো না ঠিক আছে তা আমি আমরা ভুল করছি না আমরা ঠিকই করছি আপনি সব সময় ভাড়া বেশি নেন এমনি আপনার মানে গ্রামের গাড়ি বলে আপনি মেয়েছেলে চালান মানে আপনি সব সময় ভাড়া বেশি নেবেন আমার পেশেন্টকে আমি নিয়ে যাবো আমি খাটা গাড়িতে হসপিটালে নিয়ে যাবো আপনি আমি আপনার অ্যাম্বুলেসে আমি নিয়ে যাবো না না আপনি ততক্ষণে আসেন নি আপনি অনেক লেটে এসছেন আমি আপনার গাড়িতে যাবো না আমি আর পেশেন্ট আমি আমি অন্য খাটা গাড়িতেই নিয়ে যাবো আপনার থাকতে পারে আপনি থা আপনি আপনার সমস্যা থাকতে পারে ফের আপনি হচ্ছে কে মানে ভাড়া বেশি নেবেন আমি আপনার গাড়িতে যাবো না বা আমার পেশেন্টকে আমি নিয়ে যাবো না যাবোই না রেখে দেন